বর্তমানে সব থেকে ব্যবহৃত অ্যাপ হচ্ছে গুগল স্মার্ট ফোনে গুগল অ্যাপ সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য এই কারণে সব কিছু সুবিধা আমরা অনেক কিছু সুবিধা এর মধ্যে পেয়ে থাকি এর কোনো রকম কোথাও যেতে হচ্ছে তার দিক নির্দেশ গুগল করে দেয় কোনো কোনো কিছু লিখতে গেলে কোনো নতুন কোনো শব্দ তার সঠিক বানান কি সেটা গুগলে দিলে গুগল বলে দেয় সঠিক গতিপথ আমরা যাচ্ছি কোন সময় আবহাওয়ার কি অবস্থা গুগল বলে দেয় তো গুগলের সুবিধা তো অনেক তো অসুবিধাও আছে কতো কিছুই যেগুলো ঠিক গ্রহণযোগ্য নয় সাধারণভাবে সেই সব জিনিসও গুগলে আমরা অনেক সময় দেখে থাকি সেগুলোও ঠিক না